হ্যাঁ বিভিন্ন কারণে আমাদের গ্রামের প্রাপ্তবয়েস্করা শয্যাশায়ী হয়ে পড়ে এবং তারা মনে মনে খুব আঘাত পেয়ে থাকে কারণ যারা তারা যাকে ভালোবাসে তাকে পৃথিবীতে পৃথিবীতে তারা আর রইলো না তারা তাকে ছেড়ে চলে গেছে সেরকমই একটি প্রা গ্রামের প্রা প্রাপ্তবয়েস্ক শয্যাশায়ী হয়ে পড়েছেন তার এক নাতি ছিলো তাকে সে খুব ভালোবাসতো সে কলেরা রোগে মারা মারা গেছে এবং তাকে সে খুব ভালোওবাসতো তাই সে শয্যাশয়ী হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা তাকে খুবভাবে যত্ন করেছেন তাকে ভালোবাসা দিয়ে তার খুবভাবে যত্ন করছে এবং সে যেমন না শয্যাশয়ী হয়ে না পড়ে এবং সে সুস্থ স্বাভাবিকভাবে সমাজের সাথে চলতে পারে এবং তার জন্য তাকে একটি সুস্থ সমাজ ভাবে তাকে দিতে হবে সে যেমন সমাজের সাথে চলতে পারে সে যেমন না শয্যাশয়ী হয়ে না পড়ে এবং তাকে যে আশা হবে যে ছিলো সে আর নেই তার স্মৃতিগুলো এমনিই তাকে যেমন আঁকড়ে ধরে বাঁচতে পারে